হ্যালো হ্যাঁ বলছি কী খবর গো বাজারের এবারে তো হ্যাঁ সব্জিও সেরকম ভালো হয় নাই খুব লস হয়ে গেলো হুম তো সবজি সেরকম ওঠে নাই না দাম তো হবেই ত তাহলে দামটা কম হতো আর সব্জির চাহিদাটাও খুব এইরে তোমার হুম সবজির দাম কখন কমবে না এখন বেড়ে বেড়ে যাবে মনে হছে বেড়ে গেলে কি আর করা যাবে বলুন শেষে কী হয় ওই না জানিও যদি সবজি দাম টাম বাড়ে বুঝলেন